দীর্ঘদিন বাইক ভ্রমণে সুস্থ থাকার জন্য প্রথমেই যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে খাওয়ার উল্টোপাল্টা একদম খাওয়ার খেলে চলবে না যেরকম তেল জাতীয় খাবার বা বেশি ভাজা জাতীয় জিনিস এসব খেলে চলবে না যেরকম কেক বা কিছু শাক সবজি টাইপের কোথাও ভাত বা মানে ভেজ টাইপের খাওয়ার সব সময় খাওয়ার চেষ্টা করতে হবে তাহলেই একটা মানুষ বেশ দীর্ঘদিন বাইক রাইডিংয়ে সুস্থ থাকতে পারবে আর বাইক চালানোর সময়ও অনেক সমস্যা হয় যেরকম আমার কথাই বলি যে আমার আগের যে বাইকটা ছিল সেটাতে আমাকে অনেকটা হেলে বাইকটা চালাতে হতো যার কারণে আমার পিঠে বা কাঁধে অনেক ব্যথা হতো তার ফলে আমি সেই পুরনো মডেলের বাইকটা বেচে দিয়ে একটা নতুন মডেলের বাইক নিয়েছি যেটাকে আমি খুব কমফোর্টেবল ভাবে চালাতে পারি তাই জন্য আমার সেই ব্যথাটা এখন আর অনুভব হচ্ছে না